আমার এখন বয়স হয়েছে আমি তেমন একটা বাইরে যেতে পারি না কেবল মাত্র একটু শরীর ভালো রাখার জন্যে চলাচল হাঁটা করতে যাই এছাড়া এছাড়া আর বাইরে বেরোই না তবে আমি খবরের কাগজ টিভি রেডিও মোবাইল একটু ঘাঁটাঘুঁটি করি বিভিন্ন খবরের কাগজ শুনি সেখানে আমাদের রাজনীতি নেতা বলতে আমি চিনি আমাদের আহ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি যে কাজকর্মগুলো করেন এছাড়া বিরোধি দল নেতা শুভেন্দু অধিকারী তার কাজকর্ম আমি দেখি এছাড়াও আছে সুকান্ত মজুমদার সে বিভিন্ন রকম কাজকর্ম করে সেগুলো আমি জানি বা দেখি ঠিক আছে এছাড়া মিখান মীনাক্ষী মুখার্জি তাকেও আমি কি মোটামুটি টিভিতেই সবাইকে দেখি বা সব এদের কথাবার্তা শুনি নিজে থেকে কোনো দেখা করা বলা তো সেরকম তেমন একটা মেলামেশা করিনি যে ঠিক আছে মোটামুটি নিজে থেকে এমনি চিনি পাড়ায় এসছিল সেই হিসাবে চিনি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেও মোটামুটি আমাদের এখানে সময় ভোটের সময় প্রচার করতে বিভিন্ন সময় কাজের সময় আসে তবে আমি নিজে থেকেও কোনো কাজে বা চিনি না এমনি ওনারা আসে প্রচার করতে বা ঝড় ঝড় হয়েছে বড় দুর্ঘটনা হয়েছে তখন তারা সেইগুলো যখন আসে তখন টিভি পর্দায় দেখি আর পরেরদিন খবরের কাগজে দেখি